কে বলছেন

ও হয়তো হয়তো আমার দোকানের কোনও কর্মচারী হয়তো ভুল করে এ ঘর থেকে সরাতে গিয়ে কিছু একটা হয়ে গেছে হ্যাঁ প্যাকিং করার সময় হয়তো কোনও প্রবলেম হয়েছে এর জন্য দুঃখিত ঠিক আছে আপ আচ্ছা কিছু করে হয়তো ভুল হয়ে গেছে মানুষ মাত্রই তো ভুল হয় আপনি নেক্সট দিন আসবেন আমি ওটা মানে বদলে দেব